আমি ভ্রমণ করতে চাই বন্ধুদের সাথে বিশেষ করে কলেজ বন্ধুদের সাথে যাদের সঙ্গে আমি থাকি যাদের সঙ্গে আমি কলেজে পড়ি তাদের সঙ্গে কেন ঘুরতে চাই তার কারণগুলি হলো প্রথম কথা বন্ধুদের সাথে ঘুরতে গেলে নিজের মতো করে ঘোরা যায় ফ্যামিলির সাথে ঘুরতে গেলে কিছু রুলস রেস্ট্রিকশান থাকে যেটা আমাদের মতো ছেলেদের কাছে একেবারেই কাম্য নয় আমরা রুলস রেগুলেশানের বাইরে থাকি তাই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটাই অনেক বেশি চিল হয়